হ্যালো ভালো আছি তুই কেমন আছিস অনেক দিন পর তোর সঙ্গে কথা হল হ্যাঁ চল কোথায় ঘুরতে যাবি বল হ্যাঁ অনেকদিন আগেও তো গিয়েছিলাম চল যাই ওইদিন হাইওয়ে ধাবাতে চিলি চিকেনটা মনে আছে তো হ্যাঁ খুব সুন্দর খাবার চলনা যাই খেয়ে আসি ওখানে মানে পাঞ্জাবি ধাবাতে খুব সুন্দর পরিবেশ দোলনা আছে হ্যাঁ গঙ্গার ধারের পাশে আছে চল ঘুরে আসি দেখি গিয়ে হ্যাঁ চল তাহলে ওই হাইওয়ে ধাবাটা ঘুরে আসা হবে তারপর ওইদিক থেকে পাঞ্জাবি ধাবাও চলে যাব শাহি ধাবা যাবি হ্যাঁ চল ঘুরে আসি কিন্তু অমৃতসর ধাবা যাব নারে ওখানে খাবারগুলো খুবই বাজে আর খুব অনেক রেট সবাই কি একসঙ্গে যাবে একা গেলে কি ভালো লাগবে সবাই একসঙ্গেই যাব যা খেতে চাইবি সেখানে সে পাবি তুই যেটা চাস ঠিক আছে ওখানে বিরিয়ানিটাও খাওয়া হোক ঠিক আছে ওখানে খাবারগুলো ভালো নয় কারণ ধাবাটা মেইন রোডের পাশেও নেই আর হাইওয়ে ধাবাটা মেইন রোডের পাশে আছে খুব সুন্দর পরিবেশটাও আছে গঙ্গার ধারের পাশে তারপর অনেকক্ষণ বসে থাকা যাবে দোলনাতে আমরা অনেকক্ষণ ঘুরতে পারব হ্যাঁ অনেক ছবি তোলা হবে চল তাহলে ওই তো বিরিয়ানি খাবো চিকেন চিলি খাবো আর তুই বল মাশালা কুলচা চিকেন হাড্ডি তার সঙ্গে কোলড্রিঙ্কস নেওয়া যায় হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবি ধাবাতে এসি আছে সে কোন প্রবলেম নেই পাঞ্জবি ধাবাতে আছে চলে যাব আবার কবে যাচ্ছি বল তাহলে ঠিক আছে তাহলে জানালে বাকিদেরকেও জানিয়ে দেব তখন হুম আর তোর কি আর পড়াশোনা করছিস এখন তো কলেজ অফ আছে তাহলে চল ঘুরে আসি ঠিক আছে